পশ্চিম মেদিনীপুর জেলায় কিছু সামাজিক অনুষ্ঠান হয় যেমন দুর্গাপূজা আমাদের এখানে দুর্গাপূজা খুব বড়ো করে হয় দুর্গাপূজা আশ্বিন মাসে হয় দুর্গাপূজার সময় আমরা অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান নিজে হাতে করে করি ছোট্টো ছোট্টো ছেলেদের কবিতা আবৃত্তি গান নাটক নাচ সব কিছু হয় আবার আমাদের এখানে কালীপুজো হয় কালীপুজোর সময় প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেই সময় আমরা সেগুলোকেও একটা গ্রুপ করে নিজের হাতে গড়ে বাচ্চাদের নিয়ে অনেক অনুষ্ঠান করি আবার ধর্মীয় অনুষ্ঠান সামাজিক রীতিনীতি প্রথা মেনেও অনেকটা হয় আমাদের গ্রামে হরিনাম হয় চার দিন ধরে চব্বিশ প্রহর হয় সেই চব্বিশ প্রহরে বড়ো ভোগ দিনে আমাদের খুব আনন্দ হয় বাইরে থেকে ছেলেমেয়েরা পড়তে যায় তারা এখানে আমাদের গ্রামে তখন চলে আসে এসে সবাই মিলে হৈ হুল্লোড় করি কেত্তন হয় খাওয়া দাওয়া হয় গান হয় কেত্তন গান হয় তারপর যেদিন নাম ছাড়ে খুব আনন্দ উপভোগ করি আবার আমাদের এখানে কালীপুজোর মতো আরেকটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় রবীন্দ্রজয়ন্তী রবীন্দ্রজয়ন্তী পালন করার সময় আমরা নিজেরা অনুষ্ঠান করি ছেলে মেয়ে সবাই একসঙ্গে অনুষ্ঠান করি লাস্টে টিফিনের ব্যবস্থা করি কিছু গিফটের ব্যবস্থা করি এইভাবে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করে থাকি